আমি বছরে দুই থেকে তিনবার বা কখনো কখনো বেশি দিনও হয়ে যেতে পারে পিকনিক করি কখনো বন্ধুদের সাথে কখনো বাড়ির পরিবারের সাথে আবার কখনো স্কুলের শিক্ষক শিক্ষিকা এদের সাথেও আমি পিকনিক করতে মানে ভালোবাসি তো একবার আমি গিয়েছিলাম বাগানে পিকনিক করতে একবার না দুবার গিয়েছিলাম বাগানে পিকনিক করতে বাগানে পিকনিক করতে ভালোই লাগে কারণ সেখানে গাছপালা থাকে খোলা আকাশের নিচে হয় অনেক খোলামেলা জায়গা তাই বাগানেও ভালো লাগে পিকনিক করতে তারপর পার্কেও গিয়েছি পিকনিক করতে পার্কে যেমন খেলার জায়গা থাকে আমাদের সাথে যদি বাচ্চারা যায় সেখানে বাচ্চারাও খেলতে পারবে তারপর সেইখানে অনেক যেমন পার্কের সুইমিং পুলও থাকে সুইমিং পুলে অনেকে স্নান করে বা বোটে করে ঘোরে তো এই এই জন্য পার্কেও পিকনিক করতে ভালো লাগে তারপর চিড়িয়াখানাতেও গিয়েছি পিকনিক করতে চিড়িয়াখানায় চিড়িয়াখানার মেন দৃশ্য হচ্ছে পশু পাখি দেখা যেমন বাঘ হাতি এগুলো আমরা দেখতে পাই পিকনিক করতে গিয়ে একটা সাইডে পিকনিকও করা হয় এবং দৃশ্যও দেখা হয় তো চিড়িয়াখানায় পিকনিক করতে খুব ভালো লাগে তারপর যেমন আমাদের মালদা শহরে গৌড় বা আদিনা এই সমস্ত জায়গায় প্রাচীনকালের বাড়ি আছে তো সেইগুলোতেও আমরা পিকনিক করেছি সেটার উপলব্ধিও আমার খুবই ভালো লেগেছে এইগুলো সব সবগুলোর মধ্যে আমার সব থেকে ভালো লাগে হচ্ছে চিড়িয়াখানায় পিকনিক করতে